হ্যাঁ আমি পিটি ঊষার কথা শুনেছি কারণ সে একজন মহাকাশচারী ছিলেন এবং আমি তার সম্পর্কে তেমন কিছু একটা জানি না তো জানি যে মহাকাশচারী যে লাইকা নামে যে কুকুর গিয়েছিল ইউরি গ্যাগারিন তারপরে ভ্যালেনতিনা তেরেস্কোভা এরা এদের মতনই ঠিক পিটি ঊষাও কিন্তু মহাকাশচারী ছিলেন এবং গিয়েওছিলেন তো আমি এতটাই ওনার সম্পর্কে জানতে পেরেছি যে একটা মহিলা হয়েও যে মহাকাশচারী হওয়া যায় এতটা সাহস এবং শক্তিকে বুকে নিয়ে সে যে গিয়েছিল তো তার জন্য পিটি উষাকে তো ধন্যবাদ করি যে সত্যি আমাদের যে আমাদের যে মানে ভারতের গর্ব যে তিনি হচ্ছে মহাকাশচারী ছিলেন এবং মহাকাশ মহাকাশে গিয়েছিলেন